এরকম বই আমি অনেকই পড়েছি তবে আমি মনে করি রামগরুরের ছানারাও হাসতে বাধ্য হবে যদি শিবরাম চক্রবর্তীর শিবরাম সমগ্রটা পড়ে থাকে এবং ওখানে আপনার শিব মানে মানুষের বিভিন্ন রকম স্বভাব চরিত্র নিয়ে উনি যা কথার জ্যাগলারি করেছেন সেটা সত্যিই মানে উনি যদি আমার মনে হয় বিদেশে জন্মাতেন তাহলে উনি মনে হয় ইন্টারন্যাশানাল সাহিত্যিক হিসাবে পরিচিতি পেতেন ওই বইটা যদি কেউ পড়ে না থাকেন আমি সবাইকে অনুরোধ করবো পড়ে নিন তাছাড়াও আরেকটা বই আমার খুব ভাল লাগে সেটা হচ্ছে আপনার মানে হিউমেরাস বলতে পারেন আপনি সঞ্জিব চট্টোপাধ্যায়ের লোটা কম্বল এই বইটি পড়েও আমি খুব হেসেছিলাম